সাধারণত পশুপালন বিভিন্ন ধরনের প্রাণী বড়ো করা হয় যেমন গরু ছাগল ভেড়া মুরগি হাঁস ইত্যাদি শুধুমাত্র এক ধরনের প্রাণী থাকা বাঞ্ছনীয় নয় কারণ গ্রামে দেখেছি নানান ধরনের পশু একত্রে পালিত হয় যেমন গরু ছাগল মুরগি বা হাঁস পশুপালন করতে গেলে তাদের রাখার জন্য আলাদা আলাদা জায়গার ব্যবস্থা করতে হয় তাদের পরিচর্যার যত্ন সেইভাবে করতে হয় পশুপালন মানুষকে অনেকটাই আয়ের উৎস করে দেয় যেমন গরুর দুধ বিক্রি করা হাঁস মুরগির ডিম বিক্রি করা গ্রামের অধিকাংশ প্রায়শ মানুষ এইভাবেই তাদের জীবিকা নির্ভর করে এবং নিজেদের সংসারকে অতিবাহিত